প্রযুক্তি এখন চাবাস করতে সেরকম কোনওরকম সা সাহায্য সেরকম করতে পারেনি সেই জীবন মানুষজন খেটে খাই লাঙল চালাই খাই তবে ট্রাক্টর এসে পড়ে অনেকটাই হেল্প হয়েছে অনেকজনের সুবিধা হয়েছে যাতে মানে যাতে লাঙ্গল পশুর দ্বারা লাঙ্গল চাষ করা হতো লাঙল দিয়ে চাষ করা হতো কিন্তু এখন সে ট্রাক্টর এসে পড়ায় সময়টা একটু কম হচ্ছে বাকি সেই একই রয়ে গেছে সার ব্যবহারের ফলে যেমন সব কিছুরই তো একটা ভালো দিক একটা খারাপ দিক থাকে যেমন ভালো দিক যেমন ওই যে সময় কম হয়েছে আরো একটা সময় সময়ের দিক দিক থিকে অনেকজন সার ব্যবহার বেশি করে সার ব্যবহার করে কিন্তু চাষেরও অনেক ক্ষতিও হয় যেটা আসল ভিটামিন সেই ভিটামিন কিন্তু আসল সেই ফসলে পাওয়া যাই না ফলে অসুবিধাও শরীর খারাপ অনেক হয়ই সে ফসলের যে আসল যে ভিটামিন সেটা আর পাওয়া যায় না কৃষিতেও অনেক হেল্প হয়েছে অনেক সুযোগ সুবিধা হয়েছে পশুপালনের ক্ষেত্রেও অনেকটা এগিয়েছে আগে পশু অনেক মারা যেত এখন পশু অতোটা মারা যায় না যেহেতু এখন অনেক সামনা সামনি অনেক পশুপালনের জায়গা রয়েছে ডাক্তারখানা রয়েছে সেখানে নিয়ে পড়ে ডাক্তারকে নিয়ে এসে পড়ে সেই পশু চিকিৎসা জল তাড়াতাড়ি করা হয়